আমার ইচ্ছা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে মানুষের পাশে দাঁড়ানো আমি একজন সোশ্যাল সায়েন্সের ছাত্রী অ্যানথ্রোপোলজি সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করেছি সেই সময় থেকে আমি বিভিন্ন ধরণের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে মিশেছি তাদের উপর বিভিন্ন ধরনের কাজ করেছি সেই কাজ থেকেই আমার মনে হয়েছে যে এমন কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু কমিউনিটি আছে যাদের বিভিন্ন ধরনের সাহায্য প্রয়োজন মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়াতে চাই তাদের বিভিন্ন কাজে লাগতে চাই অনেক আদিবাসী এলাকাতে আমি কাজ করেছি যেগুলোতে শিক্ষার ব্যবস্থা একেবারেই নেই তাদেরকে শিক্ষার আলোয় এনে তাদের পাশে দাঁড়াতে চাই